আমি প্রায়ই ট্যুরে বেরোই এরকমটা নয় তবে মাঝে মাঝে বের হই যখন আমার কোনো সময় কাজের ফাঁকা থাকে বা আমাদের পরিবারে একটা ছুটি কাটানোর সময় থাকে এই ডিসেম্বর মাস বিশেষ করে সেই সময় আমরা বেরোই আমাদের প্রিয় পছন্দের জায়গা বা সৈকত বললে বলব যে সমুদ্র সৈকতকেই আমরা বুঝি পাহাড় জলপ্রপাত এগুলো তো আছে কিন্তু সবচেয়ে বেশি পাহাড় আর সমুদ্র সৈকতটাকেই আমরা বেশি পছন্দ করি তাই আমরা অনেক অনেক জায়গায় গিয়েছি পাহাড়ে শুশুনিয়া পাহাড় সমুদ্র সৈকতের মধ্যে দীঘা পুরী এই সমস্ত জায়গা আমরা বেড়িয়ে এসেছি এখানের মধ্যে সবচেয়ে আমাদের বেশি ভালো লেগেছে পুরী আর দীঘা পুরীটা দেখার মতো জায়গা সেখানে জগন্নাথ দেবের যে দর্শন সেই দর্শন করে যেমন মনে হয় জীবনটা ধন্য হয়ে গেল এই জীবনটা আমাদের যেন শুধুমাত্র ওই জগন্নাথদেবকে দর্শন করার জন্যই হয়েছে আর সেই কারণে আমরা পুরীটা যাই আবার বছরে মনে হয় যে আরও যদি একবার যেতে পারি তাহলে পুরীটাই যাব আর এই গন্তব্যগুলির জন্য ট্রেনে করেই আমরা যাতায়াত করি আর এতে খুব মজা হয় খুব আনন্দ হয় আমরা আনন্দ উপভোগ করে এই যাত্রাটা কাটাই